হুম আমার স্থানীয় স্কুলগুলিতে উন্নতি করতে চায় এমন এমন সংস্থাগুলির অভাবের সাথে আমি হচ্ছে অপরিষ্কার টয়লেট এটার সাথে অভ্যস্ত কারণ বাচ্চারা ঠিকঠাকভাবে টয়লেটটা পরিষ্কার করতে পারে না সেজন্য টয়লেট সবসময় অপরিষ্কার থাকে আবার শিক্ষক আছে আসছে না অনেক সময় দেখি গ্রামগঞ্জের স্কুলগুলিতে শিক্ষকগুলো হচ্ছে অনেকটা ঢিলেমি দেয় তারা হচ্ছে অনেক লেট করে আসছে আবার কখনও আসছে না এটা তো হয়েই থাকে তারপর বাংলা মিডিয়াম স্কুলগুলোতে আশেপাশের দেখা যায় এখন গ্রামের স্কুলগুলিতে ছাত্রগুলো আসতে চায় না সবাই শহরমুখী হয়ে যাচ্ছে সেজন্য ছাত্রসংখ্যাও কমে যাচ্ছে এই এই ব্যাপারেও একটু নজর দিতে লাগবে আবার হচ্ছে পাঠ্যক্রম খারাপ যেহেতু ছাত্র আসছে না অল্পস্বল্প ছাত্র সেহেতু টিচারদেরও ওরকম পাঠ্যক্রম সম্বন্ধে ওরকম মানে শিক্ষা দিচ্ছেন না হয়তো অনেকটা টাইম পর তারা আসছেন এবং ছাত্র কম থাকার জন্য ছাত্রদেরও ঠিকঠাকভাবে খেয়াল রাখছেন না বেঞ্চ ব্ল্যাকবোর্ড এই সবেরও হয়তো অনেকটা অভাব আছে আজকাল গ্রামগঞ্জের স্কুলগুলোতে কারণ সবাই শহরমুখী হয়ে যাচ্ছে সেজন্য গ্রামের স্কুলগুলিতে ছাত্রের অভাব পাঠ্যক্রমের অভাব আবার ব্ল্যাকবোর্ড বেঞ্চেরও অভাব থাকছে